আমার সাথে থাকা প্রথম পণ্যটি হলো স্টোভ এইটি এখনকার দিনে প্রায় দুর্লভ হয়ে উঠেছে এখনকার বর্তমান সমাজে মাইক্রো ওভেন গ্যাস বা ইনডাকশান এই ধরনের অনেক কিছুই এসে গিয়েছে কিন্তু স্টোভের যে চাহিদা বা স্টোভের যে উপকারিতা স্টোভে রান্না করে যে অর্থনৈতিক সাফল্য বা অর্থনৈতিক যে আমাদের টাকাটা অনেকটা বেঁচে যায় সেটা কিন্তু স্টোভে রান্না করেই আমরা বুঝতে পারি আগেকার দিনে মানুষ স্টোভে কেরোসিনের সাহায্যে স্টোভে রান্না হয় এই রান্নাটার টেস্ট ভালো হয় এক নম্বর উপরন্তু টাকা অনেক কম খরচে রান্নাটা আমরা সহজেই করতে পারি তাই আমার মনে হয় স্টোভ ব্যবহার করা খুবই ভালো